আমার একটি ছেলে আছে ছেলেটি বিশেষ চাহিদা সম্পন্ন এবং সে ছোটো থেকেই তাকে দেখেই তার কথা ভেবেই আমি একটি বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য একটি স্কুল তৈরি করেছি যেটা সহযোগিতা কেন্দ্র তৈরি করেছি এক কথায় যে এই সমস্ত যাদের এই রকম অবস্থার মধ্যে যারা পড়বে তারা যদি আমার কাছে আসে আমি তাদের কিছু সাহায্য করবো পরামর্শ দেবো কোথায় গেলে ভালো চিকিৎসা পাবে এইগুলো করি এগুলো অবশ্য আমাদের ছোটোবেলার থেকেই পাওয়া জিনিস